আমাদের এখানে সাংস্কৃিতিক অভিজ্ঞতা বলতে পারা যায় এখানে অনেক পর্যটক আসে যেমন বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে বিষ্ণুপুর টেরাকোটায় হস্তশিল্প অবস্থিত বিখ্যাত এখানে সেখানে বিভিন্ন রকমের টেরাকোটা পাওয়া যায় বিভিন্ন মাটির জিনিস বিভিন্ন বিভিন্ন রকমের মনোহারি সব রকমেরই পাওয়া যায় এখান এছাড়াও পুরুলিয়াতে ছৌ নাচ বিখ্যাত যেমন অযোধ্যা আমরা ঘুরতে যাই সেখানেও সেখানে আমরা ছৌ নাচ দেখি ছৌ নাচ খুব ভালো হয় বিভিন্ন মূর্তি পরে রাক্ষস বাঘ কোনো কোনো সময় ভাল্লুক কোনো কোনো সময় মা দুর্গার রূপ নেয় আরও অন্য রকম রকম নেয় খুব ভাল লাগে দেখতে আমাদেরকে এছাড়া বিভিন্ন ধরনের খাওয়ার পাওয়া যায় শক্তিগড়ের ল্যাংচা বর্ধমানের রাজভোগ বিখ্যাত বাইরের থেকে এখানে খেতে আসে